পাখির আবাসস্থল সংরক্ষণ এটা বা সুরক্ষার জায়গাটা সুন্দর ভাবে পর্যবেক্ষণ করা উচিত কারণ একটা পাখি কী ভাবে সে তার নিজের বাসস্থানটা সুরক্ষা বা ভালো ভাবে থাকতে পারবে সে দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা দেখা অবশ্যই জরুরি যে সেই পাখিটা কোন জাতের পাখি আর কোন জায়গাতে থাকতে সে পছন্দ করে সেই জন্য সেই ভাবে সেই পাখিকে তেমন স্থানে নিরাপদ একটা জায়গা করে দেওয়া আমাদের প্রয়োজন এটা ভাবতে হবে কোন পাখি কী ভাবে থাকতে পছন্দ করে কোন পাখি কোন পরিবেশ চাই কোন পাখি কী ভাবে সে তার জীবন যাপন কাটাতে চায় কোনো একটা বড় পাখির সঙ্গে বড় পাখিদেরকেই রাখা উচিত কোনো ছোট ছোট পাখিগুলোকে ছোট ছোট পাখিদের সঙ্গে সেই জাতের পাখির সঙ্গে রাখা উচিত আরও দেখতে হবে

পাখিরা যাতে সুন্দর ভাবে সুরক্ষিত ভাবে থাকতে পারে তার জন্য তাদের একটা সুন্দর জায়গা করে দিতে হবে যেন ঝড় বর্ষা বাদলা এমন কোনো কিছু তাদেরকে তাদেরকে ক্ষতি না করতে পারে তাদেরকে কোনো সমস্যার মুখোমুখি না হতে হয় এ দিকে খেয়াল রাখতে হবে এটা ভাবতে হবে একটা পাখিকে সুন্দর ও সুরক্ষা দিলে সে তার বংশ বৃদ্ধি করতে সুবিধা হবে একটা পাখি আমাদের দেশের প্রতিটা পাখি আমাদের দেশের সৌন্দর্যের প্রতীক পাখি আছে তাই আমাদের কত সুমধুর কণ্ঠ আমরা শুনতে পাই এবং পাখি পর্যবেক্ষকরা সুন্দর ভাবে যাতে পাখিগুলোকে রাখতে পারে তাদেরকে সুন্দর করে গড়ে তুলতে পারে তাদের একটা সুন্দর জীবন দিতে পারে সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে এটা ভাবা উচিত একটা পাখি পাখিকে সুন্দর একটা জীবন দিতে হবে যেন তাদের কোনো রকম সমস্যায় না পড়তে হয় তাদের রোগ ব্যাধির জন্য ভালো সুন্দর চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে যে যেই ধরনের পাখি সে সেই ধরনের পাখি পাখি সে রকম জায়গাতে তাদের থাকার ব্যবস্থা করতে হবে ধরে নিন কোনো উট পাখি তাকে কি কোনো ছোট জায়গাতে রাখা যাবে যাবে না তো তার জন্য তাকে একটা সুন্দর পলিমাটি যুক্ত জায়গাতে যেখানে সে থাকতে বা স্বচ্ছন্দে জীবন যাপন করতে পারে সে তার বাচ্চা তুলতে পারে সুন্দর ভাবে সে থাকতে পারে তার শরীরে সুন্দর ভাবে তাকে স্নান করানো খাবার দেওয়া এগুলোর দিকে খেয়াল রাখতে হবে ছোট ছোট পাখিগুলোকে ছোট ছোট টুকরো টুকরো খাঁচার ভিতরে রাখতে হবে সেখানে নিয়ম করে জল খাবার দাবার দিতে হবে যাতে তার কোনো রকমের ঝড় বর্ষা বৃষ্টি বাদলা এ সব কোনো কিছুই তাকে হেনস্থা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে পর্যবেক্ষণকারীরা যেন ওই পাখিগুলোকে সুন্দর করে তাদের সম্পর্কে অনেক কিছু জানতে বুঝতে পারে সে দিকেও খেয়াল রাখতে হবে একটা পাখিকে সুন্দর একটা জীবন দান করা মানে একটা জীবকে একটা সুন্দর জীবন দান করা সে দিকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে পাখির আবাসস্থল ঠিক যেমনটা থাকার দরকার তেমন ভাবে সুন্দর করে বানাতে হবে যে পাখিগুলো এমনকি ভিতরে থাকতে পছন্দ করে তাদের জায়গাগুলোও ঠিক সেই ভাবেই সে রকম একটা পরিবেশ তাদেরকে বানিয়ে দিতে হবে যেন সেই পাখিগুলো সুন্দর ভাবে সেখানে স্বচ্ছন্দ্য বোধ করে থাকতে পারে যেমন হাঁস পাখি ধরনের কোনো পাখি সে পাখিগুলোকে যেখানে একটু জলের ব্যবস্থা করে দিতে হবে এবং সুন্দর করে ঘিরে তার উপরে কোনো একটা জাল দিয়ে আটকে রেখে তারা সুন্দর ভাবে যেন খেলা করতে পারে সুন্দর ভাবে তাদের জীবন যাপন কাটাতে পারে স্বাচ্ছন্দ্যে সুন্দর ভাবে থাকতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে যে পাখি যেখানে থাকতে পছন্দ করে সে পাখিকে সেখানে রাখতে হবে বলে আমি মনে করি প্রতিটা পাখিকে যদি সুন্দর একটা জীবন দান করা যায় কী সুন্দর ভাবে তাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় তা হলে সেখানে সে তার বংশ বৃদ্ধি করতে সুবিধা হতে পারে আরও সেই পাখিটা স্বচ্ছন্দে সুন্দর একটা চেহারা বানিয়ে সেখানে ঐতিহ্য ছড়াতে পারে সেখানে বংশবৃদ্ধি বা বাড়িয়ে সুন্দর একটা পরিবেশ থাকতে পারে সবাই যেখানে পর্যবেক্ষণ করতে সুবিধা হয় সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে সব সময় খেয়াল রাখতে হবে একটা পাখি যেন সুন্দর ভাবে থাকা ও সব কিছুর জন্য সুন্দর একটা সুন্দর একটা পরিস্থিতি পায় সে দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আরও এটা ভাবতে হবে পাখিগুলো যেন স্বচ্ছন্দে ভালো ভাবে জীবনযাপন করতে পারে এ দিকে খেয়াল রাখতে